আমার প্রিয় খেলা হচ্ছে ফুটবল কারণ ছোটো থেকেই প্রথমে আমরা যখন গ্রামে থাকতাম তখন গ্রামে তখন ক্রিকেট খেলতাম কিন্তু যখন আমি মিশন চলে যাই সেই মিশনে মাঠ খুবই ছোটো তো ওখানে ফুটবল খেলা আরেক হতো ক্রিকেট খেলার জন্য পার্সোনাল গ্রাউন্ড চাই কিন্তু ফুটবল খেলা এক একটা গ্রাউন্ডেই সবাই মিলে এধার ওধার করে বারপোস্ট করে দিয়ে খেলা হয় তো ছোটো থেকেই আমি প্রায় যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে ফুটবল খেলাটা করি এই জন্য ফুটবল খেলাটা আমার বেশি প্রিয় হয়ে উঠেছে কারণ যেটার সঙ্গে বেশি যুক্ত থাকবো সেটা তো প্রিয় হবেই তো যখন মিশনে পড়তাম তখন রেগুলারলি ফুটবল খেলা হতো তো ফুটবল খেলা ওই জন্যই প্রচুর ভালো লাগে আর ফুটবল খেলাটা এই জন্যই প্রিয় কারণ ফুটবল খেলাটা ক্রিকেট খেলার ক্ষেত্রে কি হয় যে ক্রিকেট খেলা ক্ষেত্রে এগারোজনের মধ্যে হয়তো ব্যাটসম্যান বলার ওরা দুজনেই খেলে আর ফিল্ডিং মাঝে মাঝে তার নিজের স্টেট থেকে সরে যায় এবং খেলা ঘোরে কিন্তু কি ফুটবল খেলায় এগারোজনই প্রায় অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভলিভাবে তারা ছোটাছুটি করে ওই জন্য শরীর চর্চাটা এক দিক দিয়ে ফুটবল খেলাতে হয়ে যায় কিন্তু ক্রিকেট খেলাতে সেরকমভাবে শরীর চর্চাটা হয় না এক্সট্রাভাবে ব্যায়াম ট্যায়াম করতে হয় কিন্তু ফুটবল খেলাতে খুব ভালো শরীর চর্চা হয় ওই জন্য ফুটবল খেলাটা বেশি প্রিয় আর ফুটবলের ক্ষেত্রে গোটা মাঠ ধরে খেলা হয় আমাদের মিশন যেখানে পড়তাম সেখানে আমাদের ফুটবল খেলার জন্য ফুটবল এক্সট্রাভাবে দেওয়া হতো কিন্তু ক্রিকেটের জন্য ক্রিকেট দেওয়া হতো না ক্রিকেট যদি কেউ খেলতো তাহলে তাকে মিশন থেকে বন্ধ করে দেওয়া হতো বাহির করে দেওয়া হতো